আমার বাড়ি পূর্ব মেদিনীপুরে আমার বাড়ি হচ্ছে রেল স্টেশন থেকে প্রায় ন কিলোমিটার দূরে তাই আমি একটি ক্যাব বুক করতে চাইছি নির্দিষ্ট জায়গা বলতে আমি রেল স্টেশন যাব সেইখানকে আমাকে নিয়ে যেতে হবে গাড়িটি বলুন যে গাড়ির ড্রাইভারকে বলুন যে তাড়াতাড়ি আসতে পারবে কি না সেটা আমাকে জানাতে কারণ আমার তাড়াতাড়ি খুব যাওয়ার আছে আমার বেশি দেরি করে গেলে হবে না তাই আমি অনুরোধ করছি বারবার ওই ড্রাইভারকে যেন তাড়াতাড়ি আসে কারণ তাড়াতাড়ি না আসলে আমি ট্রেনটা মিস করে দেবো তাহলে আমি যেই সময় পৌঁছাব ভেবেছিলাম দিল্লিতে সেই সময় কিন্তু পৌঁছাতে পারব না কারণ আমার দিল্লির টিকিট কাটা আছে ওই ট্রেন যদি আমি মিস করি ওই টিকিটটাও লস হবে তাই অনুরোধ জানাচ্ছি আমি সকাল এগারোটা পাঁচে আমি ওই ট্রেনটি ধরব অনুরোধ জানাচ্ছি ড্রাইভারকে বারবার যে দ্রুত আসবে কি না সেটা আমাকে জানাতে